বিপদ কখন আসে কেউ জানে না তাই কোনো কিছু কাজ শুরু করার আগে তার যথাযোগ্য ব্যবস্থা অবলম্বন করে সেই কাজ শুরু করা ভালো যেমন জলে সাঁতার কাটতে গেলে অনেক সময় নানারকম বিপদের সম্ভাবনা থাকে সেই বিপদ থেকে সেই বিপদ আসার আগে সেই বিপদ থেকে কীভাবে উদ্ধার করা যায় তার পরিকল্পনা আগে থেকেই করে নিলে ভালো হয় যেন খোলা জলে সাঁতার যদি কাটা কাটার ইচ্ছা থাকে বা কা যদি কাটা হয় সেই ক্ষেত্রে কোনো কোনো বন্ধু বা কোনো স্থানীয় কাউকে সঙ্গে রাখাই ভালো যে সাঁতারে পারদর্শী তার তাকে তার সাহায্য পেলে যদি কোনো সময় কোনো বিপদের সম্মুখীন হওয়া যায় সেক্ষেত্রে সে হয়তো সে জায়গা থেকেও উদ্ধার করতে পারে তাই আশা করি যে বড়ো জলাশয়ে যে সাঁতার কাটতে যাওয়া হয় সেক্ষেত্রে কোনো বন্ধু বা কোনো সাঁতারবিদকে সঙ্গে নেওয়াই ভালো দ্বিতীয়ত সাঁতারের সময় যদি কোনো বাঁধা আসতে পারে যেমন শ্যাওলা পিচ্ছিল কোনো পদার্থ এই সমস্ত কিছু থাকলে সেগুলো আগে দেখে নেওয়া ভালো বা পরিষ্কার করা অবশ্যই উচিত দ্বিতীয়ত সাঁতার কাটার সময় কোনো অবলম্বন নেওয়া যায় অনেক সময় যেমন টিউব বা কোনো কোনো দ্বিতীয় উপায় সেগুলিকে নিলে আশা করি যে সমস্ত বাঁধাগুলো থাকে যেমন শৈবাল শক্তিশালী প্রবাহ ইত্যাদিগুলো তেমনভাবে কোনো বাঁধা করতে পারে না